মিনা দি হ্যাঁ বলছি এবারে যে আমাদের স্কুলে ওই বিজ্ঞান মঞ্চ নিয়ে যে অনুষ্ঠানটা হবে সেই নিয়ে কিছু ভেবেছেন

আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো তো খুব ভালো জিনিস এই রকম ধরনেরই আমিও ভাবছিলাম এগুলো করবো আর এর পাশাপাশি আরও কিছু ভেবে দেখা যাবে কী করা যাই তো সেইগুলো নিয়ে একটা সুন্দর একটা সভা করে একটা আলোচনা করে একটা অনুষ্ঠান করা যাবে তো এতে আমাদের ধরুন স্কুলের শিক্ষক শিক্ষিকা তো অবশ্যই থাকবেন বাইরের কিছু গেস্টকেও আমরা ইনভাইট করবো বুঝেছেন হুম আর ওইদিন কিছু হ্যাঁ বলছি ওই দিন কী আপনার টিফিনের ব্যবস্থা হবে না কিছু আপনার ওই মিলের ব্যবস্থা হবে বলুন দেখি করলে ভালো হয়

হ্যাঁ না হ্যাঁ দেখা যাবে তালে আমরা ধরুন না মোটামোটি আমাদের স্কুলের ছাত্র যারা অংশগ্রহণ করবে এরকম আগে নাম লিস্টে আমরা পেয়েই যাবো এরপর ধরুন আমাদের শিক্ষক শিক্ষিকারা আছেন আর কিছু বাইরের গেস্ট বা কলেজের প্রিন্সিপালকে আমরা ডেকে নোবো এই রকম ধরনের কিছু করে কতগুলো হয় সেগুলো গুন্তি করে সেরকম মতো প্যাকেট আমাদের করলেই হবে না কি আচ্ছা আচ্ছা চ্ছা হুম হ্যাঁ ওটাই ভালো লোন হ্যাঁ আ ওই স্যার বলছিলেন বলছি যে এতে যদি আমাদের দুপুরের মিলের ব্যবস্থাটা যদি করা যায় তাহলে কেমন হয় আমি দেখুন সেরকম পড়লে কিন্তু আপনি কিন্তু ধরাতে পারবেন না কাউকে দিয়ে উঠিয়ে দেবেন তখন দেকবেন পাঁচশো জনের আয়োজন করলে হাজারজন এসে যাবে আপনি তো কাউকে ঘাড়ে ধরে তুলে দিতে পারবেন না তখন তো তখন সব স্টুডেন্টরাই এসে খেতে বসবে হ্যাঁ আর এটা একটা বিরাট একটা খরচারও ব্যাপার আর একটা সময়েরও ব্যাপার আমার বিরাট একটা হ্যাপাজার্ড হবে আর কি এই কারণে আমি সেই জন্য আপনার সঙ্গে আলোচনা করছি হ্যাঁ যেহেতু আপনি একটা আমাদের কমিটির মধ্যে আছেন তো তো ওই নিয়ে ভাবছি যে তাহলে প্যাকেট সিস্টেমটাই ভালো হবে না কি আ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ পরে অনুষ্ঠানটাও হ্যাঁ আচ্ছা হ্যাঁ আর এছাড়াও ধরুন ওই বিজ্ঞান মঞ্চের ওই সব হ্যাঁ বিজ্ঞান মঞ্চের ওসব ওই সব অনুষ্ঠান ছাড়াও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখা হবে যেমন ধরুন কেউ কেউ যদি গান করে গান করতে পারে কবিতা আবৃত্তি করতে পারে হুম এই ধরনের কিছু কেউ হয়তো কিছু নাচ টাচ যদি করে আমাদের মেয়েরা করলে করতে পারে সেরকম অনুষ্ঠানেরও আমরা ব্যবস্থা রাখবো তাই তো হ্যাঁ ঠিক আছে মোটামুটি হ্যাঁ আমি স্কুলে যাই গিয়ে একটা বসে আলোচনা করে সবার মধ্যে আলোচনা করে আমি এটা ঠিক করে নেবো বুঝেছেন অনুষ্ঠানটা যেন সুন্দর হয় হ্যাঁ ঠিক আছে তাহলে আপনাকে জানিয়ে রাখলাম আগের থেকে ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ